আমাদের এলাকায় প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে হল বনজ কাঠ আর নদী থেকে তোলা বালি বনজ কাঠ থেকে ঘরের বিভিন্ন আসবাবপত্র এখন আধুনিকতম যে আসবাবপত্রগুলো পাওয়া যায় সেগুলো কাঠ থেকেই হয় সেইগুলো তৈরি করা হয় তাই কাঠের এখানে এখান থেকে কাঠ ব্যবসার উপযোগ্য বলে মনে করা হয় আর বালি ঘর বানাতে ঘর বানাতে প্রচুর পরিমাণে বালি লাগে এই জন্য ব্যবসায়ীদিকে বালিটা খুবই উপযোগী এখানে নিত্যনতুন যে ডিজাইনের আলমারি খাট এগুলো ব্যবহার করা এগুলো যে কাঠ দিয়ে ব্যবহার করা হয় সেগুলো কাঠের দাম প্রচুর এবং সেই সেইসব কাঠ এই বনজসম্পদ থেকেই পাওয়া যায়